হ্যালো কেমন আছ দাদা আমিও ভালো আছি তারপর ধানের কী খবর আমাদের এদিকে ধান ভালো হয়নি গো ঠিক মতো বৃষ্টি হয়নি আর কী ধান ভালো হবে ধান কাটা হয়ে গেছে ও তোমার কি ধান কাটা হয়ে গেছে সামনে তো পৌষ ও সামনে তো পৌষ মেলা চলে এল তার আগে তো ধান কেটে গোছ করতে হবে হ্যাঁ ধান কেটে ধান কেটে গোছ করে ঘরে তুলতে হবে সেদ্ধ করতে হবে তবে তো পিঠে হবে না হলে আর কী করে হবে আমাদের এদিকে তো ধান ভালো হয়নি ধান পাকেনি অর্ধেক লোকের আমারও ধান ভালো হয়নি কাটব না কাটব না এখন ভাবছি কিন্তু কাটতে তো হবেই না হলে ঝরে যাবে সব ঠিক মতো পাকছেও না তো সবুজ সবুজ হয়ে রয়ে গেছে তারপর না ঠিক মতো পাকছেও না ঠিক মতো জল পায়নি আর কী ধান ভালো হবে তারপর ধান যে কাটব এখন লেবারও পাইনি কিছুই না মেশিনও ঢোকেনি এখানে আর কী করে ধান কাটব তাহলে ও ভালো তো মেলা চলে এল আর কী করে ধান কাটব কী করে ধান ঘরে তুলব সেই টেনশানে বসে আছি জানো অনেক তো চাপ

ওষুধ আর কত দেবো ওষুধ কেনারও তো টাকার দরকার ধান যদি না ভালো হয় বৃষ্টি না পড়লে টাকা কোথায় পাব কী ওষুধ দেবো হ্যাঁ এখন যা দাম ওষুধ কিনতে যাচ্ছি এত এত দাম ধান বিক্রি করতে যাওয়ার সময় কোনো দামই নেই ও আর মেশিনে কাটলে তো অর্ধেক সব বাদই দিয়ে দেবে আগড়া বলে ও এরকম করেই চলছে ঠিক আছে তাহলে রাখছি হুম বলো আচ্ছা তাই করব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি